আমাদের এই যুগে বাচ্ছাদের পড়াশোনা খুব দরকার এবং গুরুত্বপূর্ণ তারা যদি না পড়ে তাহলে ওদের ভবিষ্যত খারাপ হতে পারে আজকাল মা বাবা নিজের বাচ্চাদেরকে ভালো শিক্ষা দিতে চান এবং বেসরকারি স্কুলে পড়াতে চান কিন্তু বেসরকারি স্কুলে খুব বেশি ফিজ হওয়ার জন্য মা বাবারা দিতে পারেন না কিন্তু সরকারি স্কুলে মাত্র বছরে একবার ফিজ দেওয়া হয় এবং সব মা বাবারা বা অভিভাবকরা সবাই এই টাকাটা দিতে পারেন আর বাচ্চাদের ভবিষ্যতের জন্য বাচ্চাদেরকে পড়ান এবং বেসরকারি স্কুল হোক বা সরকারি স্কুল হোক সবগুলোতেই বাচ্চাদের পড়ানো উচিত যাতে তাদের ভবিষ্যতটা ভালো হোক